আমি জল রং করতে ভালোবাসি আমি নানা ধরনের পরিবেশের ছবি আঁকি বাচ্চাদের ছবি আঁকি আমি আমার মা বাবা ফ্যামিলির ছবি আঁকতে ভীষণ ভালোবাসি